বর্তমানে জলবায়ু নির্ভর করছে পরিবেশের ওজন স্তরের উপর সেই ওজন স্তর নির্ভর করছে ও ও সম্পূর্ণ রূপে পরিবেশের উপর যে ওজন স্তর আজকে সম্পূর্ণ রূপে আজকে বিঘ্নিত আর যে কারণে জলবায়ু বিঘ্নিত আর আজকের বর্তমানে যে জলবায়ু আমাদের কী করছে না ফসলকে প্রভাবিত করছে যে ফসল দেখা যায় যে গ্রীষ্মকালীন ফসল গ্রীষ্মকালীন ফসল যে নির্দিষ্ট সময়ে গ্রীষ্মকাল যেখানে শুরু হয় অর্থাৎ এপ্রিল মাস গ্রীষ্মকালে শুরু হওয়ার কথা সেই গ্রীষ্মকাল শুরু হয় দেখা যায় আরো পরেতে এবং আরো লেনদি মানে দীর্ঘ সময় ধরে কী ঘটবে না চলতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে গ্রীষ্মকাল যেখানে দীর্ঘ সময় ধরে চলতে থাকে সেখানে কী হচ্ছে ফসলও কী হচ্ছে না পরিপক্ক হতে কী সময় লাগছে তাহলে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে ফসলেরও কিন্তু পরিবর্তন কিন্তু ঘটতে থাকে তাই সেই জন্য একটা ফসলকে তাহলে পাওয়ার জন্য খেতে গেলে যে বা তাকে যদি সঠিকভাবে করতে হয় জলবায়ুর সঙ্গে তাল মিলিয়ে যদি চলতে হয় তাহলে কিন্তু মনে হয় যে কি না ফসলকে আগে থেকে আমাদের কিন্তু রোপণ করতে হবে অর্থাৎ গ্রীষ্মকালীন ফসল এই গ্রীষ্মকালের ফসল দেখা যাচ্ছে যে এপ্রিল মাস থেকে গ্রীষ্মকাল শুরু হওয়ার কথা দরকার আছে তাহলে সেই ফসলটা দেখা যাচ্ছে যে মার্চ মাস থেকে আমাদের কিন্তু রোপণ করতে হবে তাহলেই মনে হয় দেখা যাবে যে গ্রীষ্মকালীন ফসল দেখা যাবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রিষ্মের ফসলটা কিন্তু পাকবে এবং জলবায়ুতে কিন্তু কী হবে নির্ধারিত সময়েই থাকবে